পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান সামাজিক কল্যাণ ও উন্নয়ন কর্মসূচি উদ্যোগগুলি হল শিক্ষা শিক্ষা তো একটা ব্যবস্থা রাখতেই হবে গ্রামাঞ্চলে বিশেষ করে সব জায়গায় সব গ্রামেতেই একটা করে প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা শেখার জন্য যায় এবার স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা হচ্ছে বিভিন্ন এলাকায় অনুযায়ী একটা করে গ্রামে স্বাস্থ্যসেবার হসপিটাল আছে সেখানে ছোট্ট একটা হসপিটাল গ্রামীণ সেই হসপিটালে একজন ডাক্তারবাবু দুজন নার্স আর গোটা চারেক বি বিছানা থাকে এবার দরিদ্র বিমোচন দরিদ্র বিমোচনের মধ্যে হচ্ছে গ্রামের মানুষরা এখন অনেকেই দরিদ্র সীমার নিচে বসবাস করে তারা দিন এনে দিন খায় এইরকম অবস্থায়ও মানুষ আছে এখনও নারীর ক্ষমতায়ন নারীরা হচ্ছে এখন আর আগেকার যুগের মতন ঘরে মার খেয়ে পড়ে থাকে না তারা এখন বাইরে সব কাজেই সমান তালে ছেলেদের সাথে কাজ করে এবারে হচ্ছে যে সেলফ হেল্প গ্রুপ আছে ওটা ব্যাঙ্কে শুধুমাত্র নারীদেরকে নিয়েই হয় ওখান থেকে নারীরা লোন তুলে সেই লোন নিয়ে তারা বিভিন্ন ব্যবসার কাজে লাগায় তারপর সেই লোনের ইন্টারেস্ট সমেত লোন শোধ করে এই নিয়েই নারীরা এখন এগিয়ে আছে